ভারত আমাদের দেশ ভারত যেহেতু একটি ধর্ম নিরপেক্ষ দেশ এবং একটি সমাজ সমাজতান্ত্রিক দেশ সেখানে পড়াশুনার ক্ষেত্রে এবং স্কুলে ধর্ম নিয়ে পড়াশুনা হয় না বললেই চলে তবে কিছু কিছু স্কুলের ক্ষেত্র বিশেষে আলাদা হয় তো আমাদের স্কুলে ধর্ম বিষয়ে নির্দিষ্ট কিছু পড়াশুনা হয় না তো কিছু পাঠক্রমের মধ্যে ধর্মভিত্তিক আলোচনা থাকে এবং তার মধ্যে কিছু সংস্কৃত গ্রন্থে গীতা শ্রীমদভগবৎ গীতা বিষয়ে আলোচনা হয় এছাড়া বিভিন্ন ঐতিহাসিক বিষয়ও রয়েছে তো এর থেকে মানুষের বিজ্ঞান মনস্কতা যুক্তি এবং মানুষের স্বচ্ছ এবং সফল সফল সমৃদ্ধ জীবন সম্পর্কে এবং ধর্মনিরপেক্ষতা সম্পর্কে জানা যায় এছাড়াও মানুষকে কলুষতা মুক্ত করতে এবং বিভিন্ন নীতিকথা শিখতে এই ধর্মগ্রস্থগুলি সহায়তা করে